হ্যালো আমি বলছিলাম বলছিলাম যে আমি ফুলের অর্ডার দেবো বাড়িতে পুজো আছে তাই জন্য

আমাকে মানে পুজো আছে তো আমাকে সব মানে টাট টাট মানে ভালো মানে কি বলবো মানে খুব ভালো করে ফুলগুলো একটু যেন টাট হ্যাঁ টাটকা ফুল একদম টাটকা যেগুলো নর্মালি যেগুলো পুজোতে লাগে যেরকম জবা গাঁদা তারপর বেলি ফুল ঠিক আছে আর যেরকম মানে আমাদের বাড়িতে এই কালীপুজোর জন্য হ্যাঁ

হ্যাঁ তো বলছিলাম যে জবা ফুলটা মানে অনেক ধরনের টাইপের আনবে ঠিক আছে প্রথমে লালটা আছে রক্ত জবা তারপর সাদা জবাটা আনবেন তারপর সাদা জবাটা আনবেন আরেকটা গোলাপি আছে সেই জবাটা আনবেন এই তিনটে জবা নিয়ে আসবেন ঠিক আছে বাট লালটা একটু বেশি করে নিয়ে আসবেন আর আর ওই লাল জবার একটা ফুলের একটা মালা নিয়ে আসবেন বড়ো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ বেলপাতাও লাগবে তুলসী পাতা একটু দেবেন বেশি দেবেন না অন্তত মানে এক প্লাস্টিক

আমার পুজোটা দুদিন পরেই আছে বাড়িতে

লাইনে আছি লাইনে আছি আসানসোল আসানসোল স্মাইল

আসানসোল স্মাইল

হ্যাঁ কালকে পাঠিয়ে দিলে হবে কিন্তু হ্যাঁ বিকেলের মধ্যে পাঠিয়ে দেবেন ঠিক আছে হ্যাঁ ওই পাঁচটা নাগাদ ঠিক আছে আর বলছিলাম যে আমার বিলিংটা একটু বলবেন ওকে সেভেন হান্ড্রেড ওকে ওকে নো ঠিক আছে কোনো অসুবিধা নেই ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ রাখছি